সাশ্রয় মূল্যের পরিবহনের অভিগমনের অভাব খুব একটা হয়নি কারণ আমাদের যাতায়াতের যে রাস্তাটা সেটা সেটা আমাদের চট করেই আমরা যেতে পারি হ্যাঁ আমরা চট করেই যেতে পারি খুব সহজেই আমাদের কোনো অসুবিধা হয় না সেরকম হ্যাঁ আর স্বাস্থ্যসেবা সেটাও স্বাস্থ্যসেবা বা শিক্ষা চাকরি স্বাস্থ্যসেবা সেটাও আমরা চট করে পেয়ে যাই কারণ যদি আমাদের গ্রামে না পাই সেই রকম সুবিধা বা কিছু তো সেক্ষেত্রে আমরা কলকাতা শিলিগুড়ি সেই জায়গাগুলোতে আমরা চট করেই যেতে পারি আর চাকরি খোঁজার সুযোগ ক্ষমতাকে প্রভাবিত করেছে সেটা বলতে গেলে আমরা সেটারও সেটার জন্যও আমরা যদি মালদা মানে আমাদের গ্রামে যদি নাও পাই সেটার জন্যও আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে মানে কলকাতা শিলিগুড়ি রায়গঞ্জ বালুরঘাট এই সব যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা চট করে যাতায়াত করতে পারি এবং সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারি